আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খেতে আমি খুবই পছন্দ করে থাকি এবং এটি আমি অবশ্যই যে কোনো নামী হোটেল বা রেস্টুরেন্টে খেতে পছন্দ করে থাকি বিরিয়ানির সাথে যদি চিকেন কষা বা চিলি চিকেন হয়ে থাকে সেটির থেকে অতুলনীয় স্বাদ আমার আর কিছু বলে মনে হয় না বিরিয়ানি খেতে আমি অনেকই ভালোবাসি শুধু বিরিয়ানি আমি একা খেতে ভালোবাসি এমনটা নয় আমার সাথে সাথে আমার পরিবারের অনেকেই খেতে ভালোবাসেন তাছাড়া আমার যে বন্ধু বান্ধবীরা রয়েছে তারাও সকলে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন তাই আমরা প্রত্যেক ছুটির সময় ছুটির দিনগুলি যেগুলি পেয়ে থাকি আমরা সকল বন্ধু বান্ধবীরা মিলে যে কোনো নামী হোটেল বা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাই এইটি খুবই খেতে আমাদের ভালো লেগে থাকে